আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে আমরা বরাবরই বিভিন্ন ধরনের সাদামাটা খাবার করে থাকি যেমন ধরুন সাদা তেলের রান্না কিংবা মশলাপাতি খুব অল্প করে দিয়েই আমরা রান্না করে থাকি সে সমস্ত খাবার হয়তো আমাদের মুখে রুচবেই না সেই সমস্ত খাবারটাই আমরা বেশিরভাগ করে থাকি কারণ আমাদের রুগীদেরকে সুস্থ করতে হলে বিভিন্ন ধরনের রিচ রান্না করাটা একদমই উচিত না বা তাদেরকে রিচ রান্নাটা খেতে দেওয়াও উচিত না তাই আমরা মনে করি যে তেল কম দিয়ে রান্না করলে বা মশলা কম দিয়ে রান্না করলে যে রান্নাটা আমরা খাব সে রান্নাটা আমাদের শরীরের খুব উপকার হবে আর তাছাড়া আমরা বিভিন্ন ধরনের সবজি ওই সময় রান্না করে থাকি যেমন লাউ ডাঁটার ঝোল লাউ ডাঁটার যে সাদা সাদা ঝোলটা যে হয়ে থাকে সেই ঝোলটা শরীরে এতটাই উপকৃত হয় বা এতটাই পুষ্টি সাধন করে যেটা হয়তো অন্যান্য খাবারে আমরা পাই না তাই ওই সময়ে আমরা মাছ মাংস থেকে ক খুব দূরেই থাকি আর মাছও যদি হয় ভাজা মাছকে খুব কম তেল দিয়ে ভেজে আমরা মাছকে ওই লাউ ডাঁটার ঝোলে ডুবিয়েই আমরা রান্না করে আমরা রুগীদেরকে খাওয়াই কারণ এর থেকে আমাদের মনে হয় যে এর থেকে আমাদের শরীরে এ পুজ স্বাস্থ্য খুব পুষ্টিকর হবে আর আমাদের বাড়িতে যে কোনো মানুষ অসুস্থ হলেই আমরা এই খাবারগুলোই আমরা বেশিরভাগটা করে থাকি